পরিবহণ সুবিধার অভাব স্বাস্থ্যসেবাকে অবশ্যই প্রভাবিত করে কারণ পরিবহণ ব্যবস্থা যদি ঠিক মতো না থাকে সেক্ষেত্রে একটা রোগী অ্যাক্সিডেন্ট অবস্থায় এমারজেন্সিতে সে খুব তাড়াতাড়ি সেটা হসপিটালে পৌঁছতে পারবে না এবং তার ঠিক টাইম মতো সেবা শুশ্রূষা করা যাবে না সেজন্য পরিবহণ ব্যবস্থা সেটা উন্নত না হলে স্বাস্থ্যসেবা সঠিক পাওয়া যাবে না আমার এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলি খুব একটা দূরেও নেই খুব একটা কাছেও নেই তবে মোটামুটি যদি পরিবহণ ব্যবস্থা ঠিকঠাক থাকে যানবাহন যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে প্রায় তিরিশ মিনিটের মধ্যে পৌঁছনো সম্ভব কিন্তু যদি রাস্তাঘাটে ট্রাফিক থাকে এবং যানবাহনের গোলযোগ থাকে বা যে পরিবহণ ব্যবস্থা রাস্তার যদি অসুবিধা থাকে সেখানে যদি ভালো না থাকে তাহলে বিভিন্ন রকম রোগী তাদেরকে বিভিন্ন রকম সমস্যা থাকে তাদের ঠিক মতো হসপিটালে বা হাসপাতালে পৌঁছনো সম্ভব নয় সেক্ষেত্রে অনেক প্রাণ সংশয় হয়ে পড়ে মাঝে মাঝে এই পরিবহণ ব্যবস্থার দরুন মাঝে মাঝে এই সমস্ত সমস্যাগুলো গ্রামাঞ্চলের মানুষদের ফেস করতে হয়